প্রতিদিনের কথোপকথনে আমরা বাংলা ভাষায় বেশ কিছু সাধারণ বাক্যাংশ বাগধারা হিসেবে ব্যবহার করে থাকি আমরা না জেনেও কিছু বাগধারা বলি যেমন যেমন ওল তেমন বাঘা তেঁতুল অ্যাঁ সাপের লেজে পা দেওয়া উচিত নয় এই ধরনের বিভিন্ন বাক্যাংশ আছে যেগুলো বাগধারার মতো বা বাগধারা আমরা সেগুলো প্রায়েই ব্যবহার করে থাকি